হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমার পাশের বাড়ির বাচ্চাটার খুব জ্বর এবং অসুস্থ তা পাশের ডাক্তারকে দেখিয়েছিলাম তা জ্বরটা মোটেই কমছে না এই আসছে যাচ্ছে কখনো একই জায়গায় দাঁড়িয়ে আছে মোটেই কমছে না তা আপনার ওখানে নিয়ে গেলে কী করতে হবে ঠিক আছে ম্যাডাম রাখছি থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা নিয়ে যাব আর হ্যাঁ সব আপনার কথা ঠিক আছে আপনি যা যা বললেন সব কিছু গুছিয়ে নিয়ে যাব এখন থ্যাংক ইউ